আজ ভারতের যে সবচেয়ে উল্লেখযোগ্য কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে সেগুলি হলো জনসংখ্যা বৃদ্ধি বেকারত্ব জলবায়ু পরিবর্তন ও মুদ্রাস্ফীতি এগুলির মধ্যে এগুলি সরকার কীভাবে তাদের মোকাবিলা করেছে তা তা জানা যায় জনসংখ্যা বৃদ্ধির মধ্যে এই যে জনসংখ্যা বৃদ্ধি জনসংখ্যাকে ক্ষেত্রে চীন চীন দেশ ভারতের পিছেতে পিছনের স্থান চিন দেশে আর এই ভারতবর্ষে আগেকার দিনের মানুষের যদি কথা ভাবা যেতো সে আগেকার দিনের মানুষের আগে দশটা করে বাচ্ছা হতো কিন্তু এখন সরকার যা নিয়ম করেছে সেই তিনটি নিয়ম এখন সরকারের এখন সরকারের তিনটি নিয়ম এই জনসংখ্যাই এখন যা হয়েছে তারপর বেকারত্ব বেকারত্ব বলতে এই জানা যাচ্ছে এ সরকার থেকে যা যে পরীক্ষা নিচ্ছে জাজি নিক না কেন এই পরীক্ষার মধ্যে বাকি যারা পরীক্ষা দিচ্ছে কিন্তু বড়ো লোক যারা পরীক্ষা দিচ্ছে তারা পরীক্ষা দিয়েও পাস করে পাস না হয়ে ফেল হয়ে যাচ্ছে কিন্তু তাদের সরকারি চাকরি চলে আসছে কিন্তু বেকার ছেলেদের যার পরীক্ষা দিচ্চে কিন্তু কম নাম্বার মানে হালকা কম নাম্বার পেয়ে যাচ্ছে তাদের কিন্তু সরকারের কোনো চাকরি নেই এর মধ্যে সরকারের কোনো চাকরি নেই তার বেকারত্বদের এইগুলিকে বেকারত্ব হয়ে যাচ্ছে ছেলেরা তারপর আর কিছু করতেও পারছে না পরীক্ষা দেওয়ার চান্সও পাচ্ছে না মানে এই পরীক্ষা দেওয়ার সুযোগও পাচ্ছে না বেকারের মধ্যে জলবায়ুর জলবায়ুর পরিবর্তন ও মুদ্রাস্ফীতি জলবায়ুর পরিবর্তন জলবায়ুর পরিবর্তন হচ্ছে এখানে এখন দেখা যাচ্চে যে যেখানেই বন জঙ্গল থাকুক না কেন সেখান থেকে অনেক গাছ কেটে ফেলা হচ্ছে কেউ জ্বালানি ক জ্বালানি করে নিচ্ছে কিন্তু এখন বৃক্ষরোপণটা খুবই দরকার তাই বৃক্ষরোপণ করাটাও খুবই দরকার আর এই গাছ কাটার ফলে যে মানুষের এই কি ক্ষতিটাই না হচ্ছে কীভাবে কী বুঝবে